আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটেছিলো আমি পৌরসভায় একটা রান্না অর্ডার পাই এবং মাঝে মাঝে অর্ডার পেয়েও থাকি সেই রান্নাটার ঘটনাটা আমার জীবনে একটা স্মরণীয় কেনে সোয়াবিনের ভিতরে পোকা ছিলো আমি সত্যি করে সেটা দেখিনি সোয়াবিনটা গরম জলে ফোটানোই ছিলো অল্প জলে পোকাগুলো তার মধ্যেই রয়ে গেছলো যখন আমি রান্নার পুরোপুরি আইটেম রেডি করেছি সেই সময় মনে হয় যে একটু তরকারিটা টেস্ট করে দেখি যেই তরকারিটা টেস্ট করে দেখছি অমনি দেখছি প্রচুর পোকা সোয়াবিনের মধ্যে আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম কী করবো একটা বেজে গেছে খাবারটা সাপ্লাইও দিতে হবে কিন্তু সেই পরিস্থিতিটা ছিলো আমার কাছে খুব ভয়ানক ব্যাপার তারপর খুব তাড়াতাড়ি অন্যভাবে রান্না করি প্রেসার কুকারের সাহায্য নিই রান্না করে আমি সেই খাবারটা কিছু জিনিস বাদ দিয়ে কিছু মিশিয়ে চালিয়েছিলাম কিন্তু সে রান্নাটা খুব ভয়ের মধ্যে কেটেছিলো কিন্তু এতো নাম পেয়েছিলাম যে আমার জীবনে ভয়ের মধ্যে একটা আনন্দ পেয়েছিলাম আমার যেন কান্না পেয়ে গেছিলো সকলকে খাইয়ে খুব আনন্দও দিয়েছিলাম সকলে আমার রান্নার খুব প্রশাংসাও করেছিলো আমি প্রায় পৌরসভায় রান্নার কাজ করি এই রান্নাটা আমার জীবনে একটা প্রচুর বড়ো স্মরণীয় ঘটনার মতো